আজ সন্ধে ছটা পনেরো মিনিটে আমার ফ্লাইট ছিল তো আমি গড়িয়া থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য একটা ওলা বুক করেছিলাম ঠিক টাইমে পৌঁছাতে না পারার কারণে আমি ফ্লাইটটা মিস করেছি এবং আমার এতে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে তার জন্য আমি যে টাকাটা দিয়েছি সেই টাকাটা আমি এখন রিফান্ড পেতে চাই